নতুন রেসিপি সম্পর্কে জানতে আমি সাধারণত টিভি শো ইউটিউব ভিডিও সমস্ত কিছুটাই অনুসরণ করি এখনও মনে আছে ছোটবেলায় মা যখন রান্না করতো সেই রান্না দেখে আমরা খুব আগ্রহী হতাম রান্না করতে যে ওরকম কড়াইটা যদি নাড়তে পারি সেটা দেখে অনুসরণ মা যখনই একটু চোখের আড়াল আড়াল হত তখন নিজেরাই রান্নাবাটি খেলতাম এইভাবে তারপরে যখন একটু বড়ো হলাম তখন টি আমাদের টিভিতে টেলিভিশনে আসতো জি বাংলায় রান্নাঘর সেই রান্নাঘরে নানা ধরনের নানা নানা রেসিপি দেখতাম এবং তাদের স্বাদ তো অনুভব করতে পারতাম না কিন্তু খুব টে দেখে খুব টেস্টি মনে হত খুব সুস্বাদু মনে হত দেখে খুব মনে হত যে যদি করে খেতে পারতাম তো যখন একটু বড়ো হলাম তখন চেষ্টা করতাম ওইরকম রেসিপিগুলো বানাতে প্রথম প্রথম তো খুবই খারাপ হত যেটা সবারই হয়ে থাকে তারপর আস্তে আস্তে রান্না করতে শিখলাম মা কিছু হেল্প করতো বলতো যে এটা দে ওটা দে তাহলে আরও বেশি সুস্বাদু হবে রান্নার খাবার এভাবে রান্না করতে শিখলাম এবার নতুন নতুন শোজ এখানে জি বাংলায় হ্যাঁ দিদি নাম্বার ওয়ান অনেক ধরনের রান্নার শো আসতো যেগুলো খুব দেখতাম আমি আর আমার মা দুজনেই পছন্দ করতাম সেসব দেখতে আর খুব মজাও লাগতো আর করেও খাওয়াতাম কোনোটা ভালো হত কোনোটা আবার খারাপও হত